ওলার যে গাড়িটি আমি বুক করেছিলাম তো ওই গাড়িটার আর অবস্থা অনেকটাই খারাপ ছিল তো ওই গাড়ির যে বসার যে সিটগুলো ছিল যেখানে বসা হয় তো ওই সিটগুলো অনেকাই ছেঁড়া ছিল আর ওই ছেঁড়া কারণে ঠিকঠাক বসা যায় না বা রাস্তায় যাত্রীদের আসুবিধা হয় আর রাস্তায় যেতে যেতে ওই যে হর্ন গাড়ির জ্যামের সময় যে হর্ন ওই হর্নটাও ঠিকঠাক বাজছিলনা বা আরও আরও অনেক কিছু অবস্থা এবং অনেক গাড়ির অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছিল যেমন গাড়ি রাস্তায় যেতে যেতে জারকিং খুবই বেশি হচ্ছিল এবং ইঞ্জিনের আওয়াজ একটু খুবই জোরে ছিল যেগুলো কানে লাগে আর রাস্তায় কিছুটা চলার পরে গাড়ি চাকা পাংচার হয়ে যায় এবং পাংচার হওয়ার জন্য যে এক্সট্রা চাকা থাকে তো সেটাও থাকে না তো তার জন্যে অনেকটাই অপেক্ষা করতে হবে কারণ আমি যে কাজে যাচ্ছিলাম সে কাজের জন্য অনেকটা দেরি হয়ে গেছিল তো এইজন্যই আর গাড়ির ড্রাইভার মোটামুটি খুব একটা ভালো গাড়িও চালায় না কারণ গাড়ির ড্রাইভার কিছু নেশা করেও ছিল তার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা প্রায়ই অনেকটাই বেশি তো তার জন্য এইসব গাড়িতে যাতে এ ভালো রকমভাবে ড্রাইভার বা গাড়ির অবস্থা খুবই ভালো করে যাতে গাড়ি রাস্তায় বের করা হয় যাতে যাত্রীদের কোন রকম অসুবিধা না হয়